আম্ফানের দুর্যোগে বা ঝড়ে আমার এলাকায় গাছ বড়ো বড়ো গাছ পড়ে এলাকা বিপর্যস্ত হয়ে ওঠে ইলেকট্রিক লাইন কেটে যায় জল দুর্ভোগে ভোগে এলাকার মানুষ অন্ধকারের মধ্যে কাটাতে হয় কিন্তু পৌরসভা এই বিষয়ে উদ্যোগ নিলেও স্থানীয় কিছু মানুষজনের আপত্তিতে তা আরও দীর্ঘদিন ব্যাপারটা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকদিন আমাদের এই সমস্যায় ভুগতে হয়